আমার এলাকা বলতে উত্তর দিনাজপুর শহর এলাকার দিকে শহর এলাকা তো শহর এলাকায় বেশি গাছপালার থাকে না পাখিও কম দেখা যায় তবুও কিছু কিছু পাখি দেখা যায় কাক শালিক কিছু পায়রা দেখা যায় দেখা যায় তো এদিকে শহর এলাকা তো সেই কারণে গাছপালাও খুব কম সেই কারণে পাখিও কিছু কম দেখা যায় আর প্রিয় পাখি প্রিয় পাখি দেখতে ভালো লাগে বাবুই পাখি কারণ বাবুই পাখির যে এতটা স্মৃতিশক্তি যে একটা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি কারণ

প্রতি বাবুই পাখি তার বাসাটা যখন বাঁধে তার ঠোঁটের মাধ্যমে ছোঁটের মাধ্যমে পাতা ছিকিয়ে যে বাসাটি বাঁধে বাসাটি খুব সুন্দর এবং সেই বাসাটি খুব সুন্দর করে বাঁধে এবং বাবুই পাখির এতই বুদ্ধি যে একটা সাধারণ মানুষের নেই

বাবুই পাখি যখন বাসা বাঁধে এখানে ওখান থেকে পাতা লতা জোগাড় করে সেই ছোট্ট পাখিটি এতটাই তার যে বুদ্ধি একটা বাসা বাঁধে সেই বাসাটা যে কোনো সাধারণ মানুষ কিংবা জীবজন্তুর সাপ কেউ হত্যা করতে গেলে বাবুই পাখির ভাষাটা এমন করেই বাঁধে মানুষকে ধাঁধা লাগানোর মতনই কিছু কী করে যে পাখিটির বাসাটি এমনভাবেই তৈরি করে যে বাসার দুদিকে মুখ থাকে তার ভিতরে বাচ্চা থাকার জন্যে যে কোনো সাপ বা মানুষ যখন সেই বাসাটির মুখ দেখে ভাবে যে এখান থেকেই ধরো কোনো সাপ পাখিটিকে হত্যা করার জন্য ওই মুখ থেকেই ঢুকছে ঢুকতে কিন্তু পারবে না এটা একটা ধাঁধা বা বই পাখির একটা ধাঁধা যে ওই ওই মুখ আছে একটা মুখ আছে অন্য দিক থেকে যে দিক থেকে তার বাচ্চা কাচ্চা এবং সেই পাখিটিও ঢুকতে পারে আরেকটি মুখ থাকে জাস্ট দেখার জন্য যেমন ধাঁধা লাগানোর কিছু জিনিস কোনো সাপ ঢুকতে চাইল সেই মুখ থেকে সেই দরজা থেকে পাখিটি যখন ওই সাপটি যখন ঢুকল তখন সেখান থেকে ঢুকতে পারবে না এরপের যে জেনারেশান এরকম এই পাখিটি এই বাবুই পাখিটি এমনই স্মৃতিশক্তি এরকম স্মৃতিশক্তি এরপরের জেনারেশনেও হবে না এর এতটাই বুদ্ধি বাবুই পাখি বাসা বঁধে বেশিরভাগ তাল গাছে তার প্রিয় জায়গা তাল গাছেই বাসা বাঁধে বেশি যতই ঝড় ঝাপটা হোক না কেন বাসাটি কেউ ছিঁটতে পারে না বা ভাঙতে পারে না বাবুই পাখিটি গিয়ে দেখতে খুব সুন্দর হয় যদি ছোটো হলেও আর বুদ্ধি কায়দায় কাজে খুব সুন্দর

কিছু কিছু জিনিস করেছে সেগুলো না বলার নয় যেমন পাখিটি খুব সুন্দর হয়